হ্যালো এটা কি রুচিতমা রেস্টুরেন্ট থেকে কথা বলছেন হ্যাঁ আমি অসীম ঘোষ বলছি আমি আপনার রেস্তোরাঁ থেকে দশ প্লেট বিরিয়ানি এবং পাঁচ প্লেট মোমো অর্ডার দিয়েছিলাম সেটার থেকে আমি হাফ মানে আমাদের দশজন গেস্টের জন্য অর্ডার করেছিলাম সেখানে দশজন গেস্টের মধ্যে এসেছে পাঁচজন গেস্ট এবং বাকি পাঁচজন গেস্ট আর আসতে পারবে না তার জন্য আমি দশ প্লেট বিরিয়ানির জায়গায় পাঁচ প্লেট বিরিয়ানি নিতে চাই এবং মোমো পাঁচ প্লেটের জায়গায় তিন প্লেট মোমো নিতে চাই এইটা এবং বাকি বাকিগুলো ক্যানসেল করতে চান এবং আমি কি পিক আপের জন্য আপনি যদি অর্ডারটি পাঠিয়ে থাকেন সেটি ক্যানসেল করে দিন হ্যাঁ কারণ আমার আর ওইটা চাই না সেই গেস্টগুলো আর এসে পৌঁছতে পারবে না তাই আমার ওই অর্ডারটি আর চাই না এবং অর্ডার করা পদগুলির নাম তো আপনাকে বললাম এই অর্ডারটি ক্যানসেল করুন